টেলিভিশনে আমার প্রিয় অনুষ্ঠান হল দাদাগিরি এবং এটি আমার খুব ফেভারিট কারণ এর যিনি পরিচালক তিনি হলেন আমাদের বাঙালীর গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায় এবং এটি প্রিয় হওয়ার কারণ এখানে প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন মানুষ এখানে আসেন এবং তাদের নিজস্ব মতামত শেয়ার করেন এবং বিভিন্ন মজার প্রশ্ন উত্তর দেন এবং সবার শেষে বিজয়ী হন এখানে আমাদের প্রিয় দাদার সাথে দেখা করা হয় এবং নানা ধরণের মজার মজার খেলার মাধ্যমে বিজয়ী হওয়ার ব্যবস্থা রয়েছে এবং বেশ কিছু পুরষ্কার লাভেরও সুযোগ রয়েছে